মাছ ধরা একটি নেশা বলা যেতে পারে মাছ ধরার নেশা বা পেশা এটি একটি মানুষের একটি আনন্দদায়ক জিনিস মাছ ধরার বিভিন্ন কৌশল আছে আমি সাধারণত নদী পুকুরে মাছ ধরি এবং এই মাছ ধরার জন্য প্রথমে যে কোন জায়গায় কী ধরনের মাছ আছে সেটাকে আগে জেনে নিতে পারলে ভালো তারপর কোন চারা বা উপকরণে মাছ আসবে সেটাকে লক্ষ্য রাখতে হয় এবং মাছ ধরার জন্য যে সমস্ত জিনিসগুলি লাগে যেমন হুইল ছিপ বা অন্যান্য ছিপ এবং নেট কোনো সময় লাগে তো সেক্ষেত্রে সেই সমস্ত পরিকল্পনা করে তবে গিয়ে মাছ ধরতে শুরু করলে ভালো হয় মাছটাও শিকার ভালো হয় এবং নিজেরও উপভোগ লাগে তো আমি মোটামুটি প্রতিদিন কিছুটা সময় হলেও নদীতে মাছ ধরতে যাই সেটা সব মিলিয়ে তিন ঘণ্টাও হতে পারে বা তারও বেশি হতে পারে তো মাছ ধরা আমার একটা নেশা বা শখ বা পেশাও বলা যেতে পারে